অনলাইনে আমি যে নেকলেসটি কিনেছিলাম নেকলেসটা দেকতে খুবই সুন্দর ছিল কিন্তু আসলে নেকলেসটা অতটাও সুন্দর নয় নেকলেসটা খুবই খারাপ কিন্তু দামও খুব বেশি এবং এমনি দোকানে ওই জিনিসটা ওর থেকেও কম দামে অনেক সুন্দর পাওয়া যায় আমি বুঝতে না পেরে অনেক কম দাম দিয়ে একটা খুব খারাপ জিনিস কিনেছি এই খারাপ জিনিসটি আমি ব্যবহার করতেও পারছি না